হাঁ বলছি দাদা একটা জামা সেলাই করতে দিতাম হবে হাঁ খুব তাড়াতাড়ি দরকার ওহ বাহ আর রেট কী আছে রেট রেট রেট হুম কিন্তু দরকার ঠিক আছে আর ফিটিং আর একটা জামা সেলাই করতাম আর একটা প্যান্ট ফিটিং ভালো হবে তো আর দোকানের নাম দোকানের নাম কী আছে না তো এটা কি ওই দত্ত টেলার হবে না কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই জন্য তো আমি ফোনটা করলাম হুম আসছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আজকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ